আমি এ গোয়ালা পাড়াতেই আমার বাড়ি ওইখানে মোটামুটি অনেকেই চাষবাসের উপর নির্ভরশীল গরু চাষ করে ছাগল চাষ করে মুরগি চাষ করে বিভিন্ন রকম চাষবাস করে তারা চাষের উপর যা হয় সে সেই সব খাবার খাদ্য নিয়ে পশুদিকে খাইয়ে লালন পালন করে এবং সেই পশু বাড়তে থাকে মুরগি সেসব ডিম ফিম বাজারে বিটি বেচা কেনা হয় ছাগল ছাগলকে বড়ো করার পর তার মাংস বিক্রিও হয় বড়ো হলেই বেশ দাম পাওয়া যায় এইভাবেই চাষবাস চলতে থাকে আমি মনে করি এই সব যদি লক্ষ্য নজর করে সবাই চাষবাস করে তালে অনেকটাই উন্নতি হবে আর আর একটা কী সুবিধা এখন পশু চিকিৎসার জন্য সামনে তাদের ডাক্টোরও আছে সেইখেনে নিয়ে গেলে সহজেই চিকিৎসা করে তাদিকে সুস্থ রাখা যায় এখন গ্রামে গ্রামে প্রত্যেকে প্রায় চাষবাসের দিকে যদি এগিয়ে যায় তালে উন্নতির দিকেই হবে যাবে এইভাবেই আমাদের আরও দেশটা উন্নতি হবে